আমি প্রতিযোগিতা বা প্রদর্শনীতে আমার শিল্পকলা প্রদর্শন করেছি যেমন আমাদেরই এখানে নন্দনে একবার আর্টের এগজিবিশন হয়েছিল সেখানে আমি নাম দিয়েছিলাম আর সেখানে আমি কবিগুরু রবীন্দ্রনাথের ছবি এঁকেছিলাম ছবিটি এত সুন্দর হয়েছিল আর দেখে মনে হচ্ছিল রবীন্দ্রনাথ সত্যিই তাকিয়ে আছে তার জন্য আমি এগজিবিশনে দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম আর প্রাথমিক পরীক্ষা বলতে আমাদের এলাকায় পাড়ায় পাড়ায় যখন পুজো হয় সরস্বতী পুজো দুর্গা পুজো তখন আঁকার যে পরীক্ষাগুলো হয় প্রতিযোগিতাগুলো হয় তখনও আমি অনেকবারই নাম দিয়েছি তার মধ্যে কখনো পঞ্চম স্থান অধিকার করেছি কখনো বা চতুর্থ স্থান অধিকার করেছি